হ্যালো অমিতদা কী ব্যাপার গ্যাসটা আমি পাব না না কি তিন দিন আগে বুক করলাম এখনও পর্যন্ত গ্যাসের কোনো খবর নেই রান্না বান্না করব না না কি না আপনার বাড়ি চলে যাব ও একটু দেখুন না আপডেটটা কত দূর আছে আমার তো ইন্ডাকশনে রান্না বান্না ঠিকঠাক করে করতে পারছি না এতজন বাড়িতে ইন্ডাকশনে ঠিকভাবে রান্না করা যাচ্ছে না দাদা

আমার আপডেটটা একটু দেখুন ইন্ডাকশনে করতে পারছি না বলে হোটেল থেকে কিনে কিনে এনে খা খেতে হচ্ছে কত দিন আর হোটেল থেকে কিনে খাব আচ্ছা একটু দেখুন তো ও আধার কার্ডের চারটে নম্বর বলতে হবে তিন চার সাত নয় আচ্ছা শেষ চারটে সংখ্যা হ্যাঁ হ্যাঁ তিন চার সাত নয় আচ্ছা একটু দেখুন তা আপনার বাড়ির সবাই ভালো আছে তো আপনি ভালো আছেন তো হ্যাঁ বৌদি কেমন আছে বাচ্চারা সবাই ভালো তো ও এখন তো স্কুল ছুটি না চলছে পরীক্ষা আচ্ছা ওদের পরীক্ষা কেমন চলছে ভালো ও তা ওদের পরীক্ষা শেষ হয়ে গেলে চলুন তাহলে ঘুরে আসি কোথার থেকে হ্যাঁ অনেক দিন তো ঘুরতে টুরতে যাওয়া হচ্ছে না আর বলবেন না অফিসের যা চাপ হ্যাঁ দেখুন তাহলে একদিন ছুটি নিয়ে যাওয়া যায় কি না হ্যাঁ হ্যাঁ কোথায় যাবেন বলে ঠিক করছেন ও দক্ষিণ দিনাজপুর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে তাহলে জানাবেন ওই সময় মতো যাতে আমিও রেডি থাকতে পারি হ্যাঁ হ্যাঁ বৌদির শরীর খারাপ কেন আবার কী হয়েছে ও সুগার হ্যাঁ ঠিকঠাক করে খাওয়ান হ্যাঁ ওষুধ টষুধ খেলে তো মনে হয় ঠিক হয়ে যেতে পারে একটু নিজেকে কন্ট্রোলে রাখতে হবে আর কি হুম আর বলবেন না সবাইয়েরই ওই একই সমস্যা হয় সুগার নয় প্রেশার ব্যথা যন্ত্রণা আচ্ছা হ্যাঁ আপনার ছোট মেয়ের পরীক্ষা শেষ চলছে আচ্ছা কবে শেষ হবে এ মাসের শেষের দিকে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবাইয়ের শরীর আপাতত ঠিকঠাক আছে হ্যাঁ হ্যাঁ আমারও ছেলের পরীক্ষা এই শেষের পথে আর এই সময় গ্যাসটা শেষ হয়ে গেল ভীষণ অসুবিধে হচ্ছে হ্যাঁ ওকে রান্না বান্না করে খাইয়ে দিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে তারপর আমার আবার অফিস যেতে হয় হ্যাঁ খুব সমস্যা হয়ে যাচ্ছে দাদা একটু দেখবেন কিন্তু ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন আপনি একটু দেখুন তাড়াতাড়ি যাতে হয় তিন দিন না তিন দিন অত দিন হয়ে গেলে একটু দেরি হয়ে যাবে আপনি একটু দেখুন যেন তাড়াতাড়ি আমি গ্যাসটা পেয়ে যাই খুব অসুবিধে হচ্ছে দাদা বুঝতেই তো পারছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন দু দিনের মধ্যে পেয়ে যাব তো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আপনারাও সবাই ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে রাখলাম তাহলে